হ্যাঁ আমরা সাধারণত বাড়িতে তুলসী গাছ হিসেবে খুবই ভালোবাসি তুলসীর যে উপকারিতা বলাই বাহুল্য কারণ তুলসী থেকে বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায় এর প্রাকৃতিক প্রতিকার অতুলনীয় তাই ভেষজের দিক থেকে তুলসী একটি অ্যান্টিবায়োটিকের চেয়েও ভালো কাজ দেয় আজ দেখা যাচ্ছে আয়ুর্বেদ একটা ভালো প্রভাব ফেলেছে পৃথিবীর সেই জায়গায় দাঁড়িয়ে তুলসী গাছ মানুষের কাছে একটি ভেষজ হিসেবে গুরুত্বপূর্ণ উদ্ভিদ বলে মনে করা হয়